হ্যালো

হ্যাঁ বলছি আপনি কে বলছেন আপনি কে বলছেন হ্যাঁ বলুন কী জানতে চান বলুন আমাদের আমাদের পরিষেবা যতটা আছে আমরা তো পরিষেবা দেওয়ার চেষ্টা করি মানে এরকম কোনও দিন কামপ্লেন আসে নি যে আমরা কোনও দিন পরিষেবা দিই নি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিষেবা দেওয়ার তো আপনার পেশেন্ট এখন ভালো আছে আপনি আমি জানি আপনার পেশেন্ট এখন সুস্থ আছে তো পরিষেবা না পেলে আপনার প পেশেন্ট এত তাড়াতাড়ি সুস্থ কী করে হলো অবশ্যই আপনার পেশেন্ট পরিষেবা পেয়েছে এগুলো আমাকের আমাদের তো আমাদের যারা নার্স আছে তারা ট্রেন্ড নার্স তারা সময় সময় ট্রেনিংও করে পরিষ্কারও করে এবং তাদের পরিষেবাও তাদের দেওয়া হয় রোগীদের ওষুধ খাওয়ানোর ব্যাপারে আমাদের নার্সরা যতটাই যথেষ্ট সচেতন ঠিক আছে তো আমরা চেষ্টা করি প পেশেন্টকে সবথেকে ভালো সুবিধা দেওয়ার তো আপনার যদি কোনও অসুবিধা অসুবিধা হয়ে থাকে ম্যাডাম তার জন্য আমরা দুঃখিত এবার আমরা জানি যে আগে নেক্সট টাইম থেকে আপনাদের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আপনারা কোনো রকম এটা নিয়ে কোনও চিন্তা রাখবেন না ঠিক আছে এবার পেশেন্ট পেশেন্টের ব্যাপার হ্যাঁ হ্যাঁ পেশেন্টের ব্যাপার বলেই আমরা আরও বেশি কেয়ার দিই ঠিক আছে